আমি কত ঘন ঘন ও কাছাকাছি গ্রাম ও শহর পরিদর্শন করেছি এখন হয়তো আমি পড়াশুনার জন্যে শহরে থাকি কিন্তু আমার জন্ম থেকে আমি শহরের না আমি পড়াশুনার জন্যই শহরে এসেছি আমার আদি বাড়ি বা আমার পুরাতন বাড়ি হচ্ছে সুন্দরবনে তার জন্যেই আমি যেহেতু আমার আদি বাড়ি সুন্দরবনে সে জন্যে আমার যখন ছুটি পাই তখন আমার আমি তখন গ্রামে যাই গ্রাম বলতে আমাদের সুন্দরবনে সবুজ গাছপালা খুব ভালো লাগে এই শহরের গ্যাঞ্জাম চেঁচামেচি এসব আমারা ভালো লাগে না সবসময় গাড়ি যাতায়াত এই সবসময় গ্যাঞ্জাম হইচই এতটা আমার পছন্দ হয় না আমার গ্রামে শান্তশিষ্ট আবহাওয়া শান্তশিষ্ট মনোরম পরিবেশ বা সবুজ গাছপালা অনেক পশু পাখি অনেক পাখি ভোর হলেই পাখির কিচিরমিচির শব্দেই ঘুম ভাঙে অনেক সময় আমরা একসাথে ট্যুর করে সুন্দরবনে যাই সুন্দরবন জঙ্গল দেখতে যাই জঙ্গলে জঙ্গল দেখতে গিয়ে অনেক জীব দেখা যায় যেমন বানর হরিণ কুমির কিছু কিছু সময় বাঘও দেখা যায় আমরা যখন একসাথে অনেক বন্ধুবান্ধব ঘুরতে যাই তখন আমার আমাদের প্রচুর একটা আনন্দ হয় সেই জন্যে আমি ছুটি পেলেই গ্রামে চলে আসি গ্রামে আসলেই আমার ছোটবেলাকার বন্ধুবান্ধব ছোটবেলাকার মানে সবার সাথে ঠাকুরমা দাদু দিদা বাবা মা সবাইয়ের নিয়ে অনেক মজা হয় আবার আমাদের গ্রামে অনেক অনেক কিছু দেখার জিনিস আছে যেমন শহরে সেগুলো নেই আমাদের গ্রামে মাটির ঘর গরু অনেক কিছু দেখার জিনিস আছে শহরের লোকেরা কিন্তু সেগুলো দেখতে পায় না আমাদের গ্রামে গ্রাম অনেকটা শান্ত পরিবেশ শহর কিচিরমিচির সবসময় হইচই যেন আর ভালো লাগে না আমার সাথে আমার অনেক বন্ধুবান্ধব থাকে তাদের বাড়ি শহরে তারাও আমার সাথে বলে তোমাদের ওখানে যাব তোমাদের গ্রাম দেখব তারাও আমাদের সাথে আসে গ্রাম মানেই যেন এমন একটা জিনিস যেন অনেক বড় কিছু তা তাদের কাছে যেন অনেকটা বড় কিছু গ্রামের কথা শুনলেই তারা আসার জন্যে অনেকটা ছটফট করে যখন আমাদের বড় বড় ছুটি পড়ে যখন পুজো হয় তখন আমাদের সাথে সবাই আসার জন্যে অনেকটা ব্যস্ত হয়ে পড়ে আমাদের গ্রামে ছোট ছোট গলি রাস্তা ছোট ছোট মাটির রাস্তা ছোট ছোট গাছ বড় বড় গাছ সব কিছুই যেন একটা সব কিছুই মিলিয়ে যেন একটা অনেক বড় কিছুই আছে আমাদের গ্রামে এই জন্য গ্রাম পরিদর্শন করতে আমার অনেকটা ভালো লাগে